অশ্বারোহণ করার জন্য আমার প্রিয় ট্রেল হল চন্দ্রশিলা যা কেদারনাথ ওয়াইল্ড লাইফ স্যাঙ্কচুইয়ারির আন্ডারে পড়ে কারণ এই পথ ভীষণ রকম দুর্গম যে তাও নয় কিন্তু অশ্বারোহণের জন্য খুবই আদর্শ এবং এর আশেপাশের পারিপার্শ্বিক যা অবস্থান যা ভৌগোলিক অবস্থান তা অশ্বারোহণের জন্য ভীষণভাবে উপযোগী